হ্যাঁ আমার কাছে পাখির দেখা বলতে একদিন একটি জঙ্গলে গিয়েছিলাম

জঙ্গলে যখন গিয়েছিলাম জলদাপাড়ায় আমাদের জলদাপাড়ায় জঙ্গলে যখন গিয়েছিলাম তো খুব সুন্দর সুন্দর পাখি দেখলাম ফটো তুললাম আমাদের কাছে অতটা তখন ভালো ক্যামেরা ছিল না তো ফটো তুলে নিয়ে আসতাম বা দুর্বীনও ছিল না তো পরক্ষণে কয়েকদিন পরে আবার গেলাম জঙ্গলে পাখি দেখতে তখন একটা দূরবীন নিয়ে গেলাম দূরবীনটা নিয়ে গেলে কী হয় দূরের জিনিসটা কাছে দেখা যায় ভালো সুবিধা হয় তো এইটা আমার এক বন্ধু বলেছিলো যে তুই এতই পাখি দেখতে যাস জঙ্গলে তা একটা দুরবিন ব্যবহার কর কারণ আমি বন্ধুকে গিয়ে বলেছিলাম যে জানিস তো এরকম একটা পাখি ডাকছে কোনো একটা ডালের থেকে কিন্তু পাখিটাকে দেখতে পাচ্ছি না হ্যাঁ ভিতরে গিয়ে দেখা অসম্ভব কারণ জঙ্গলে কত জীবজন্তুর থাকতে পারে মুখোমুখি হলে কত জীবজন্তুর থাকতে পারে তাতে ওই জন্যে আর পাখিটা দেখতে পাইনি তো আমার বন্ধুটা তখন বলল যে তুই এতই জঙ্গলে যাস তুই একটা দূরবীন ব্যবহার কর দূরবিনটা ব্যবহার করলে তোর পাখি দেখতে সুবিধা হবে তো আমি বললাম ঠিক আছে দূরবিন নিয়ে গেলাম একটা দূরবীন নিয়ে আমি যখন যেই পাখিটাকে দেখলাম একটা পাখি যখন গিয়েছি সামনে অনেক পাখি দেখেছি দেখার পরে একটা পাখির মিষ্টি আওয়াজ বেরোচ্ছে সুর বেরোচ্ছে একটা ডালের থেকে গাছের ডালের থেকে তো পাখিটিকে আমি দেখতে পাচ্ছি না তো তখন আমার মনে হলো যে পাখিটা যেদিকে ডাকছে সেই দিকে দূরবীনটা ধরলাম ধরে দূরের থেকে দূরের জিনিসটা কাছে দেখতে পাচ্ছি খুব ভালোভাবে দূরবীণের সাহায্যে তো পাখিটিকে তখন দেখলাম আমি খুব ভালো করে তো পাখিটি দেখতে পেলাম খুব সুন্দর পাখি এবং একদিন আমি যখন আর একটি পাখি আর আমরা ফটো তুললাম পাখিটির খুব সুন্দর একটি পাখি আমরা আমরা এমনি ক্যামেরা ব্যবহার করি না ফোনের ক্যামেরা ডিএসএলআর দিয়ে ফটোটি তুললাম ফটোটি খুব সুন্দর হয়েছে বাড়িতে গিয়ে বন্ধুদের দেখালাম

আমি একদিন জঙ্গলে প্রায় সময় যেতে যেতে একটা সুগেরের মুখোমুখি হয়ে যায় হওয়ার কারণে সেই সুকরটি আমাকে যখন ধাক্কা মারল পায়ে আমার পাটা তখন অপারেশান করতে হয় তার কারণে অসুস্থ হয়ে গিয়েছিলাম এবারে যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম অপারেশান করতে হয়েছিলো বেশ কিছুদিন অসুস্থ ছিলাম তো এইভাবে জঙ্গলে ছিলাম দূরবীনের সাহায্যে ক্যামেরা সাহায্যে ফটো তুলতাম দূরবীনের সাহায্যে পাখি দেখতাম ভালো একটি জিনিস আমার কাছে তাই যারা জঙ্গলে যাবে তারা দূরবীন কিংবা ভালো ক্যামেরা নিয়ে যাবে গেলে পাখিটাও দেখতে পাবে ফটোও তুলতে পারবে খুব সুন্দর হবে